হ্যাঁ হ্যালো অসুবিধা নাই বসুন বসুন বসুন কী নেবেন বলুন সীতাহার কী রকম রেঞ্জের নেবেন বলুন তো দু আড়াই লাখ টাকা দাম ঠিক আছে আচ্ছা কী ক্যারেটে নেবেন আঠেরো কুড়ি বাইশ আপনার কী ক্যারেট নেবেন বাইশ ক্যারেটটা নেবেন ভেরি গুড ঠিক আছে আমি দাম আমি একটার পর একটা বের করছি আপনি দেখুন কোনগুলো আপনার পছন্দ কোনটা আপনার পছন্দ হয় এটা দেখুন এটা হচ্ছে এই সীতাহারটা দেবদাসে পারো মানে ঐশ্বর্য রাই পরেছিলেন এটা দেখুন পছন্দ হয় পছন্দ হয় নি ঠিক আছে এটা দেখুন সীত এই এটা অ্যানিমেলে নায়িকা সীতাহার পরেছিলেন দেখুন এটা এটা যদিও একটু ভারী হয়ে যাবে এটা তোমার সাড়ে তিন লাখ টাকার মতো পড়বে এটা এই হাম হ্যাপ আপকে হ্যায় কন এটা কিন্তু আগে প্রচুর চলেছে এখন নতুন করে আবার চলছে যদি একটু ভারী আর একটু ভারী হয়ে যাবে এটা সাড়ে চার লাখ টাকা দাম পড়বে কিন্তু এখন এটাই ট্রেন্ড হয়ে গেছে দেখুন এটা কিন্তু খুব খুব চলছে এটা ভালো করে দেখুন একদম লেটেস্ট আছে আড়াই লাখের মধ্যে ঠিক আছে এটা ওই বাক্স ওই টান করে দাঁড়িয়ে আছে আর এটা দেখুন এই তিনটা আছে দেখুন আড়াই থেকে তিন লাখের ভিতরে আছে না ওজন আপনি দেখে নেবেন ওটার মতো না হালকা না